প্রথমত নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য আমাদের তো বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন অঞ্চলের পাখি এক এক অঞ্চলের এক এক রকম পাখি আছে এবং বিভিন্ন জলবায়ু অনুযায়ী সেখানকার পাখির সাইজ বা তাদের ব্যবহারিক কার্যকলাপও এক এক রকম হয় কিছু কমন পাখি আছে টিয়া চড়ুই শালিক এগুলো সব জায়গায় আছে তো এই পাখিগুলোর যদি আমরা সেইভাবে তাদেরকে নিয়ে নাড়াচাড়া করি তাদের বারবার দেখাশোনা করতে করতে নিজেদের ভেতরেই একটা ধারণা তৈরি হয়ে যায় যে কোন পাখি কেমন তাদের আচার আচরণ আর সব থেকে বড়ো কথা পাখি যদি আমরা সুন্দরভাবে রাখতে চাই আমাদের পরিবেশে আরও পাখি বেশি বাড়ানোর জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাতে পারি এই যে বিষ্ব বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন গ্রাম অঞ্চলও শহরে পরিণত হচ্ছে বিরাট বড়ো বড়ো কলকারখানা ঘরবাড়ি তৈরি হয়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ি হচ্ছে গাছপড়া প্রায় থাকছে না কেটে ফেলা হচ্ছে পাখিদেরও বসবাসের অযোগ্য যা হয়ে যাচ্ছে পাখিরাও বসবাস বাসস্থান খুঁজে পাচ্ছে না তো আমরা যদি চেষ্টা করি যে নিজেদের বাড়ির চারিপাশেই যদি কিছু ভালো বড়ো গাছ লাগাতে পারি পাখি পাখিরা যাতে সেখানে থাকতে পারে তাদের সহজে তারা সেখানে থাকতে পারে তাদের বংশ বিস্তার করতে পারে এবং সুন্দরভাবে বসবাস করতে পারে বড় বড় কিছু ধরনের গাছ যদি লাগাতে পারি বট গাছ তারপরে শিরীষ গাছ এরকম ধরনের বেশ বড়ো কাণ্ড যে গাছগুলো কাষ্ঠল যে গাছগুলো সেরকম ধরনের গাছ যদি লাগাতে পারি পাখিরা সেখানে বসবাস কষ করতে পারে পাখির সংখ্যাও বৃদ্ধি পায় এবং পাখি মানুষের অনেকটাই মানসিক শান্তি দেয় অনেক সময় মানসিক অবস অবসাদও কাটায় পাখিরা বিভিন্ন ধরনের পাখির ডাকে মানুষের ভালো লাগে সকালবেলায় তো পাখির ডাকেই মানুষের ঘুম ভাঙে এইটুকুই বলার